হ্যাঁ সুইগি থেকে বলছেন তো বলছি আমি আজকে সকাল সাড়ে নটার দিকে আপনাদের অ্যাপ থেকে চার পিস প্যান ফ্রাইড মোমো অর্ডার করেছিলাম তো ওখানে ডেলিভারি টাইম দেখাচ্ছিলো আমাকে প্রায় দশটা পনেরো নাগাদ তো এখন দেখুন প্রায় এগারোটা পঁয়তাল্লিশ হয়ে গেছে আমি এখনও আমি আমার ডেলিভারিটা কিন্তু রিসিভ করতে পারিনি যদিও আপনাদের রেটিং দেখলাম খুবই ভালো ডেলিভারির সময় দিক থেকে অন টাইম আপনারা ডেলিভারি করে দেন কিন্তু আমি দেকতে পাচ্ছি আমনাদের প্রায় এত মিনিট প্রায় লেট হয়ে গেছে ঘন্টা খানেকের ওপরে আমার লেট হয়ে গেছে তাহলে আপনারা যে ডেলিভারি দে বলছেন যে আপনারা অন টাইমে ডেলিভারি করেন তো সেটা তো আপনারা প্রায় ভুল হচ্ছে প্রমাণিত তাই না কারণ অ্যাজ আ কাস্টমার আমি সব সময় চাইব না যে টাইমে যেন ডেলিভারিটা পাই কারণ আপনি আর পাঁচটা অ্যাপ তি ছা ছাড়া যে আপনার অ্যাপটাকেই মানে সিলেক্ট করেছি শুধুমাত্র এই কারণের জন্য কারণ আমি টাইমলি জিনিসটা চেয়েছি সত্যি সত্যি এটা কিন্তু খুবই খারাপ ব্যবহার লাগলো কারণ আমি সত্যি আশা করিনি আপনাদের এরকম মানে মানে সত্যি সত্যি আশা করি নি যে অ্যা এরাকম এক্সপেক্ট করব আপনাদের থেকে